হ্যাঁ আমার জীবনে এক এমন সিদ্ধান্ত এসেছিলো সেই সিদ্ধান্ত আমি কিছুতেই নিতে পারছিলাম না সেই সিদ্ধান্তটি হল যে আমি উচ্চ মাধ্যমিকের পর পড়াশুনা করবো না আবার কাজে ঢুকে যাবো সেই চিন্তা আমাকে মনের ভিতর খাচ্ছিলো সেই চিন্তাধারা আমায় দূর করার জন্য আমি বাবা মার কাছ থেকে পরামর্শ নি তারপর বাবা মার পরামর্শ নেওয়ার পর আমি আমার সিদ্ধান্ত জানাই